হ্যাঁ দশ থেকে দশ লাখ অবধি আমি পাঁচটি সংখ্যা বলতে পারব এবং এই পাঁচটি সংখ্যা হলো দশ হাজার একশো কুড়ি তিন লাখ তেরো হাজার তিনশো বত্রিশ পাঁচ লাখ পনেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ছয় লাখ দশ হাজার তিনশো বত্রিশ দুলাখ আটাত্তর হাজার নশো বাইশ